আমার বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য অনেক পদ্ধতিই আমরা অবলম্বন করি যেগুলি হল সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে যে শালিখ পাখি বা কাক এসব পাখিরা আছে তাদের জন্য একটু যদি মুড়ি ছড়িয়ে দিই তারা এসে খুঁটে খুঁটে খায় আবার আমাদের আশেপাশে যে হাঁস মুরগি আছে বা আমরা যে হাঁস মুরগিগুলো পুষি তাদেরকে খাবার দিলে তারাও এসে খায় যেমন মেষ খেক তারা খায় ভাত খায় তারা গুঁড়ো খায় এসবগুলো খাওয়ার জন্য তারা আমাদের বাড়ির উঠোনে চলে আসে আবার বিকেল হলে যে যে দানা ছড়িয়ে দিলে অনেক পাখি এসে খেয়ে নেয় আবার পাখির যেমন বদ্রি পাখি টিয়া পাখি এসব পাখিগুলি বাড়িতে পোষা হয় তাদের জন্য দানা দিতে হয় বাড়িতে তারা তখন ওই দানাগুলো খায় হাঁস মুরগি বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য বাড়ির উঠোনে ঘোরাফেরা করে